বর্ধমানের ইতিহাস শুরু খ্রিষ্টপূর্ব পাঁসশো সাল তথা মেসোলিথিক বা প্রস্তর যুগের অন্তিম সময় বর্ধমান নামটি সংস্কৃত বর্ধমান থেকে ইংরেজ কর্তৃক প্রদত্ত মার্কণ্ডেয় পুরাণে বর্ধমানের উল্লেখ আছে গলসি থানার সংলগ্ন গ্রামে প্রাপ্ত ষষ্ঠ শতকের একটি তাম্রলিপিতে প্রথম নামটির উল্লেখ পাওয়া যায় বর্ধমান শহরের লর্ড কার্জন উনি তৈরি করেছিলেন কার্জন গেট এই কার্জন গেটকে দেখবার জন্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ এই কার্জন গেটকে দেখতে আসে এবং কার্জন গেট বর্ধমান শহরে এলে কার্জন গেটের তলা দিয়ে মানুষকে যেতেই হবে এই কার্জন লর্ড কার্জন এমন জিনিসটা তৈরি করেছেন বর্ধমান শহরে এলে লর্ড কার্জেনের তৈরি করা কার্জন গেটের মানুষের ওই তলা দিয়ে যেতেই হবে না হলে বর্ধমানে সে ঢুকতেই পারবে না তো কার্জন গেট যাওয়ার কার্জন গেট পেড়িয়ে যাওয়ার পর এক কিলোমিটার পরই হচ্ছে রাজবাটী ওইটায় হচ্ছে রাজা আগে থাকতেন রাজবাড়ি বলে নাম সবাই চেনে রাজবাড়ি বলে ওই রাজবাড়ির সামনে একটা বিরাট বড়ো ঘড়ি আছে ওই ঘড়িটা দেখেই মানুষ সময় দেখে তো তারপরই আছে রাজবাটী পেড়িয়ে গিয়েই আছে গোলাপবাগ বলে একটা জায়গা আমাদের বর্ধমানের যে রাজা উনি ওই গোলাপবাগে মানে গোলাপ চাষ হতো ওখানে উনি বেড়াতে যেতেন রাজা রানীর সঙ্গে গল্প করতেন বেড়াতে যেতেন সময় কাটাতেন তো খুব সুন্দর জায়গায় গোলাপবাগ গোলাপবাগের পাশেই আছে আমাদের কেষ্ট সায়র পার্ক ওই পার্কে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা বর্ধমান ডিসট্রিক্ট তো বটেই পশ্চিমবঙ্গের তথা বিভিন্ন জায়গার থেকে মানুষ ছেলেমেয়েরা বন্ধু বান্ধবরা সবাইকে যে যার বন্ধুবান্ধক নিয়ে ওই কেষ্ট সায়র পার্কে মানুষ বেড়াতে আসে এবং কেষ্ট সায়র পার্ক খুব জনপ্রিয় একটা জায়গা বর্ধমান শহরে তারপরে আপনি তারপরে একটা বর্ধমান শহরে আরেকটা জায়গা হচ্ছে একশো আট মন্দির শিব মন্দির ওখানে গুনে গুনে আপনি একশো আটটা মন্দির শিব মন্দির পাবেন ওখানে এবং ওখানে আপনার এই শ্রাবণ মাসে বলুন তারপর শিবরাত্রির দিন প্রচুর ভিড় হয় প্রচুর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই শিবরাত্রি দেখতে তো ওইটা একটা জিনিস কি আছে ওখানে গুনে গুনে আপনি একশো আটটা শিব মন্দির পাবেন গুনে গুনে একশো আটটা শিব মন্দির পাবেন সেই শিবের মাথায় আপনি জল ঢালতে পারবেন পশ্চিমবঙ্গের এই বর্ধমান জেলার এই তীর্থক্ষেত্র বর্ধমান শহরের খুব সুন্দর খুব ভালো এবং এখন বর্ধমানে কঙ্কালেশ্বরী মন্দির আছে তারপরে জি টি রোড আছে